হ্যাঁ হ্যালো বলছি যে ড্রাইভারের এখানে যে এ রেটিং এটা আমি দেখতে চাই আমার আমি যদি আমি উবের ওলার ব্যবহার করেছি তবে যে ড্রাইভারের যে ফিডব্যাক সেটা আমি আমি একটু জানতে চাই তো এটা কি আমাকে বলতে পারবেন কেননা আমি চাই কিন্তু যে আমার আমি যে একটি গাড়ি বুক করতে চাই তো আমি চাই যে ড্রাইভারের যেন ফিডব্যাকটা খুব সুন্দর হয় যাতে তার ব্যবহারটা ভালো হয় এবং সে আমাকে যথারীতি যেখানে আমি যেতে চাই সেখানে পৌঁছে দিয়ে এবং আমার কাজের কাজ যতক্ষণ হচ্ছে ততক্ষণ সে দাঁড়িয়ে থাকবে এবং আমাকে আবার পুনরায় তুলে নিয়ে বাড়িতে আসবে তো এটাই আমি ই করতে চাই যে ড্রাইভারের এরকম আমি ফিডব্যাক পাব তো নাহলে তার ব্যবহার খারাপ হবে যে সে আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে এ বা সে আমার সাথে খারাপ ব্যবহার করবে কোনো রকম ঝামেলা হবে সেটা কিন্তু আমি চাই না তো আমি যে চাই যে ড্রাইভারের ফিডব্যাকটি যেন ভালো হয় সেই কারণে আমি কিন্তু এটি বলতে চাইছি যে এটা হবে পাওয়া হবে তো এরকম আমি ড্রাইভার পাব তো